হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আমারই মা লক্ষ্মী চাল দোকান বলুন হ্যাঁ শুনেছেন বলতে দেখুন ব্যবসা তো ব্যবসার খাতিরেই হয় না ব্যবসা করতে গেলে তো সব রকমই জিনিস রাখতে হয় কাজেই আমার কাছে আপনি সব রকমেরই চাল পেয়ে যাবেন মোটা সরু কি চাই বলুন না অনুষ্ঠান না কি ও কি আপনি কি ওই কেজি দরে হিসেবে নিতে চান না বস্তার এক বস্তা হাফ বস্তা পঁচিশ কেজি পঞ্চাশ কেজি আছে যেমন আবার হাফ পাঁচ কেজি নিয়ে যান এক কেজি আমাদের এখানে ভালো জিনিসটা পাবেন হয়তো একটু দামটা বেশি হতে পারে কিন্তু জিনিস ভালো এটা বলতে পারি বাদশাভোগ চাল একশো চল্লিশ পঞ্চাশ টাকা করে আপনি পেয়ে যাবেন এবার ধরুন আপনার পরিমাণটা আমাকে জানতে হবে আপনি যদি বলেন যে আমি এক কেজির জন্যে যাবো তাহলে আমাকে সেটা দেখে দাম করতে হবে আপনি যদি বলেন না আমি পঁচিশ কেজির বস্তা নেবো বা আমাদের এখন ছোটো ছোটো প্যাকেট হয়েছে বারো কেজির সেরকম নেবেন তাহলে সেরকম দেখে বলতে হবে আপনি আসুন এইভাবে কি আর কথা হয় না না দেখুন দেখুন আমি তো প্রথমেই বললাম যে আমরা ওইভাবে ব্যবসা ট্যবসা করি না বুঝলেন তো আমাদের যেটা ভালো জিনিস আমরা সেইভাবেই দিই হয়তো দু টাকা পাঁচ টাকা বেশি হতেই পারে কেজি দরে কিন্তু আমাদের ভালো জিনিসটাই আমরা দিই আমরা আমার নাম আমার দোকানের নাম শুনেছেন হয়তো তাই বলছি শুনবেন আবার তারপরে বলবেন না হয় আসুন না এইভাবে আমাদের দাম দর বলাটা কি আর সম্ভব বলুন না আপনি কেমন নেবেন বা কি কোয়ালিটি অনুযায়ী তো দাম না কি এক রকমের কি আর চাল হয় আপনি দেখবেন পছন্দ করবেন কালুনিয়া চালের কথাই বলি শুনুন ওইটা দুটা তিন তিন রকমের বস্তা আছে ধরুন আপনি এবারে কোনটা পছন্দ আপনার এই হালকা একটু মোটাটা আছে নাক পুরা যাবে সেরকম একটু সরু সরু আছে একবারে তাহলে সেরকম আপনাকে দেখে নিতে হবে আমি আপনাকে তো সবসময় ভালোটাই বলবো ভালোটাই কিন্তু আপনার তো নাও পছন্দ হতে পারে আপনি কি রকম খুঁজছেন আপনি যেমন বাদশাভোগে পোলাও করবেন না পায়েস করবেন সেটা আপনার ব্যাপার আপনি কি রকম চাইছেন বলুন কি বলছেন এবার হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকই হবে হুম হুম হুম আরে দিদি শুনুন দশ কিলো চালে কি আর অনুষ্ঠান বাড়ি হবে আপনি একটু বেশি টেশি দেখুন তাহলে কম সম হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা আপনার ব্যাপার না না আমারও বলার ভুল সেটা আপনার ব্যাপার দেখুন দিদিভাই আমি ওই একটাই কথা বলবো ওই আপনি আসুন দেখে যান আর অ্যাপ্রক্সিমেটলি যদি একটা বলা যায় ওই একশো চল্লিশ করে আমি ছেড়ে দেবো জিনিসটা শুনুন শুনুন একটা কথা বলি আপনি আসুন দেখে যান আপনি আসুন দেখে যান একশো কুড়ি করে পারবো না দিদি তাহলে ব্যবসা আমাকে ছেড়ে দিতে হবে একশো কুড়ি টাকা করে আমার কেনাই পড়ে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম নমস্কার হুম হুম হুম ভালো থাকবেন